কাজের বাইরে আমার শখ টেলারি ছোটবেলা থেকেই আমার স্বপ্ন যে আমি ফ্যাশন ডিজাইনার হব নানা রকম মেয়েদের বা ছেলেদের নিত্যনতুন ডিজাইনের জামা কাপড় তৈরি করব এবং হচ্ছে সবাইকে সেগুলো পরাবো এবং সবাই সেটা পরে খুব নাম করবে এবং নিজের নিজের পায়ে দাঁড়াতে পারব প্রতিষ্ঠিত হব আর সমাজে আমি একজন প্রতিষ্ঠিত নারী হব আমাকে অন্যের উপর নির্ভরশীল হতে হবে না এবং পরিবারের পাশেও আমি দাঁড়াতে পারব তাদের তাদের অর্থনৈতিক সাহায্য করতে পারব এবং নিজের একটা নিজের পায়ে দাঁড়াতে পারব অন্যের উপর আমার কিছু হলে আমাকে বাড়ির লোকের কাছে হাত পাততে হবে না এবং ফ্যাশন ডিজাইন করতে আমার খুব বা শিখতে খুব ইচ্ছা করে কারণ আমি হচ্ছে ফ্যাশন দিজিন সব জামা কাপড় দেখি এবং নিত্যনতুন যে ডিজাইনের জামা আমি যদি নিজে তৈরি করতে পারি আমার খুব ভালো লাগবে যেগুলো আমাকে দোকান থেকে কিনে পরতে হয় আমি নিজে হাতে তৈরি করে পরতে পারব এবং দোকান থেকে কিনতে হবে না এবং কাজের বাইরে আমার নানা রকম শখ আছে তার মধ্যে রেলালিংটা বা ফ্যাশন ডিজিনি আমার খুব ভালো লাগে কারণ যা ওই জামা কাপড় মেয়েদের নিত্যনতুন যে জামা কাপড় সেগুলো তৈরি করতে বা নিজেও পরতে পারব বা অন্য কাউকে পরাতে পারব যা দেখে আমার খুব খুশি হব আবার সবাই বলবে যে ওটা ওটা আমি বানিয়েছি বা আমি তৈরি করেছি আমার সমাজে নাম হবে তার জন্য আমার ফ্যাশন ডিজাইনার খুব ইচ্ছে করার